আমার মনে হয় এখনকার দিনেই বিজ্ঞানের প্রচুর উন্নতি হয়েছে আর আজ থেকে একশো বছর পরে তো বিজ্ঞানের আরো উন্নতি হবে তো সেই সময়ের মানুষরা বা ছেলে মেয়েরা ইতিহাস হয়তো পড়তে পারে ল্যাপটপে বা ফোনে কোনো ভিডিওর মাধ্যমে হয়তো ইতিহাস জানতে পারে তো এইভাবেই তারা ইতিহাস জানবে তখনকার দিনে কিন্তু ইতিহাসটা তো মানুষ বইয়েও পড়তে পারে কিন্তু তখনকার দিনে উন্নতির কারণে হয়তো তারা বই ল্যাপটপে বা ফোনে পড়তে পারে